হ্যালো হ্যাঁ না না না বল হ্যাঁ হ্যাঁ বানাতে পারি তো কেন তুই কি বানাবি কোন ছানার পায়েসটা যেটা বাঁকুড়ার ফেমাস ছানার পায়েস সেটা হ্যাঁ হ্যাঁ বলতে পারবো তুই একটা কাজ কর তুই লিখে নে নাহলে তোর মনে থাকবে না হুম নেওয়া হলে বলিস বলছি হ্যাঁ বলছি যে ছানাটা তো তুই বাইরে থেকে কিনেও আনতে পারিস যেরকম পনির হয় না কিন্তু ওটাতে না অনেক সময় ভালো হয় না শোন তাহলে তুই দু লিটার দুধ আনবি ঠিক আছে দু লিটার দুধ এনে ওইটাকে ভিনিগার দিয়ে বা লেবু দিয়ে ছানাটাকে কাটাবি ফাস্টে ঠিক আছে তা হ্যাঁ দুধ কাটিয়ে ছানাটাকে মানে জল ঝরাবি ঝরিয়ে রেখে দিবি সাইডে ঠিক আছে আর বাদবাকি দু লিটার দু লিটার বা তিন লিটার মতো দুধ নিবি নিয়ে ওটাকে ফুটাবি হ্যাঁ হ্যাঁ ওটা কাপড় নাহলে তুই কীসে করে ঝরাবি কি জলটা হ্যাঁ তো সেভাবে ঝরাতে দিবি এবার ঝরাতে দেওয়া হয়ে গেলে ঠিক আছে ছানাটা হাত দিয়ে ভালো করে মাখবি ঠিক আছে মাখবি মানে তোর হাতের তালু আছে তালু দিয়ে ভালো করে মাখবি ওর মধ্যে অল্প চিনি দিবি আর ওর মধ্যে ওই কেশর একটু গুঁড়ো করে দিতে পারিস আর এলাচ আছে না বড়ো এলাচ যেইগুলো সেই বড়ো এলাচ গুঁড়ো করে দিবি ওর মধ্যে ঠিক আছে দিয়ে ছানাটাকে ভালো করে মাখবি ঠিক আছে মে চিনি মানে অল্প একদম এক টিস্পুন মতো চিনি দিবি ওর মধ্যে ঠিক আছে মানে ছোটো চামচের এক চামচ চিনি দিবি দিয়ে ওটাকে মাখবি যেন চিনির সাথে পুরোটা মিশে যায় দেখবি ঠিক আছে তারপর দেখবি ওটা না আস্তে আস্তে দেখবি তেল ছাড়া স্টার্ট করবে ছানাটা এবার যখন ওরকম হয়ে যাবে হয়ে গেলে তুই যে দুধটা ফুটিয়েছিস না ফুটিয়ে ফুটিয়ে দেখবি তিন লিটারটা না মানে হাফ হয়ে টু পয়েন্ট হাফ লিটার দুধ এরকম হয়ে যাবে মানে একটু গাঢ় হয়ে আসবে দুধটা ঠিক আছে এবার দুধের সাথে তুই একটু কনডেন্স মিল্ক অ্যাড করবি মানে যেটা ক্ষীর বলে আর কি ওটা অ্যাড করবি ওটা নাড়াবি নাড়ানোর পরে যে ছানা আছে ছানাটাকে ওর মধ্যে দিবি দিয়ে ওটাকে ভালো করে মিক্স করবি মিক্স করার পরে

ওটার দাম তুই কতো নেবে ছোটো ক্যানটা নিলে সাত মানে ষাট টাকা নেবে বেশি নেবে না হ্যাঁ তো ওর মধ্যে পায়েসের মধ্যে কাজু বাদাম দিবি একটু কিশমিশ দিবি আর ওই পেস্তা বাদাম ওগুলো যদি খাস ওগুলো দিবি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওগুলো মিক্স করলি মিক্স করে দিয়ে দিবি দেওয়ার পরে তারপরে একদম লাস্টে ঠিক আছে ওগুলো ভালো করে নাড়বি যখন দেখবি একদম মিশে মিশে এসছে জিনিসটা ঠিক আছে তারপরে ওর মধ্যে তুই গুড় বা চিনি অ্যাড করবি যেটা তোর ভালো লাগে ঠিক আছে পরিমাণ মতো দেখে অ্যাড করবি যতোটা লাগবে আর যতোটা তুই মিষ্টি খেতে পারবি ততটাই দিবি ওর মধ্যে আর লাস্টে নামানোর আগে একটু চিনিটা তুই যদি দিস তাহলে দেখ দু লিটার দুধে তুই যদি মানে পঞ্চাশ চিনি দিস তাহলে হয়ে যাবে কারণ ওটা একেই মিষ্টি তো কনডেন্স মিল্ক দিলে না ওটা অনেকটা মিষ্টি হয়ে যায় ঠিক আছে আর তুই যদি গুড় দিস তা গুড় দিলেও ওরকম সেমই পঞ্চাশ বা একশোই দিবি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই আখের গুড় ওই গুড় দিতে পারিস তুই ঠিক আছে ওগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে আর নামানোর আগে একটা এলাচ দিবি এলাচ দেওয়া হ্যাঁ তুই যেরকম ইচ্ছা দিতে পারিস ঠিক আছে বাঁ অ্যাড করে তারপরে নামিয়ে দিবি হয়ে যাবে ঠিক আছে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখছি তাহলে